ভারতের সংস্কৃতির ঐতিহ্য অনেক দিনের বহু পুরোনো ভারতীয় সংস্কৃতিতে মানুষ অনেকদিন থেকেই সুন্দরভাবে গড়ে উঠেছে ভারতীয় প্রাচীনতম সংস্কৃতি হলো ভাষা ভাষার ঐতিহ্য চারদিকে ছিটিয়ে আছে ভারতীয় সংস্কৃতির বিশ্বাসগুলি কী বিশ্বাসগুলি হলো এই যে মানুষ মানুষে মানুষে নানা ধরনের যে সংশয় সেই সংশয় নেই ভারতীয়রা একে অন্যের সঙ্গে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছু করতে ভালোবাসে এই কারণে সংস্কৃতির তুলনায় ভারত আলাদা ভারত আলাদা কেননা তারা নিজেরা নিজেদের মতো নিজেদেরকে নিয়ে গুছিয়ে থাকতে পারে কিন্তু বাইরের সংস্কৃতির মানুষেরা তারা একে অন্যের প্রতি এতোটাভাবে ওতোপ্রতভাবে জড়িত নয় তারা অন্যান্যদের মতো আলাদা আলাদাভাবে তারা তাদের নিজেদেরকে নিয়ে থাকতে পছন্দ করে আর ভারতীয়রা প্রত্যেক সংস্কৃতিকে এবং বাইরের যে ঐতিহ্য বা প্রাচীন ঐতিহ্য সেই ঐতিহ্য বহন করে নিয়ে চলতে পছন্দ করে কিন্তু অন্যান্য সংস্কৃতির বা অন্যান্য মানুষরা তারা তাদের সংস্কৃতিকে কখনই গ্রাহ্য করে না আর শুধুমাত্র ভারতীয়রাই প্রাচীনতম সংস্কৃতিকে নিয়েই থাকতে পছন্দ করে এবং সেই সংস্কৃতিকেই আজও ফিরিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছে